সাশ্রয়ী মূল্যের পরিবহন অভিগমনের অভাব কীভাবে আপনার নিকটবর্তী শহর বা শহরে স্বাস্থ্যসেবা শিক্ষা চাকরি সুযোগ খোঁজার ক্ষমতাকে প্রভাবিত করেছে সাশ্রয়ী মূল্যে আমরা সব সময় সাশ্রয়টাকে ডানদিকে রাখতে চাই সাশ্রয় না থাকলে পরে আমরা তো চলতেই পারবো না সাশ্রয় যখন করবো তখন আমরা পরিবহনের চিন্তাও করতে পারবো এক যখন পরিবহনে কোথাও যাব তখন আমাদের তো টাকা পয়সার দরকার হবে তার আগে আমাদের চিন্তা করতে হবে আমাদের যত আমাদের ইনকাম তার থেকে কিছুটা পয়সা সাশ্রয় করতে হবে নিকটবর্তী শহর বা শহরের স্বাস্থ্যসেবা সাশ্রয় না থাকলে আমরা স্বাস্থ্যসেবা পাব কী করে টাকাপয়সার পিছু টাকাপয়সা থাকলে পরে আমরা স্বাস্থ্যসেবাটা ভালো পাবো আর আমরা যদি সরকারি সুযোগ সুবিধা নিই সেখানে আমাদের খুব একটা টাকাপয়সা যখন আমরা বেসরকারিভাবে কোনো শিক্ষা বা চাকুরির সুযোগ খোঁজার ক্ষমতাকে প্রভাবিত করবো তখন আমাদের টাকাপয়সার সুযোগ সুবিধাটা বেশি চাপের সুতরাং আমরা চাইব যাতে সরকারিভাবে কাজকর্মগুলোকে নিতে সেখানে আমাদের শিক্ষা চাকুরির সুযোগ খুব অল্প পয়সা অল্প সাশ্রয়ের মাধ্যমে হবে পরিবহন খরচা কম হবে খুব কাছাকাছি নিলে পরে আরও পরিবহন খরচা হবে সেখানে সাশ্রয় আমাদের থাকবে সরকারি সুবিধা নিলে সেখানেও আমাদের সাশ্রয় থাকবে অতএব সাশ্রয় মূল্যের পরিবহন অভিগমনের অভাব আমাদের এইভাবেই মিটে যাবে